আমি আপনাদের কাছে ক্যাবটি আটটার সময় বুক করেছি আমি চন্দ্রকোনা থেকে মেদিনীপুর যাবো মুখবাসনের কাছে রাস্তাটি খারাপ আছে আপনি কি আমাকে একটু বলতে পারবেন যে অন্য রাস্তায় গেলে আপনি আমাকে মেদিনীপুরে ঠিক কত টাইমের মধ্যে পৌঁছে দেবেন